আমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন একাধারে তিনি সঙ্গীত শিল্পী একাধারে সাহিত্যিক একাধারে কবি তাই তিনি বিশ্বকবি হিসাবে পরিচিত হলেও তাঁর সাহিত্য সাহিত্যপ্রেমী মানুষের কাছে চিরকাল স্বর্ণাক্ষরে জীবিত থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর সাহিত্যচর্চার কোনো তুলনাই হয় না তাঁর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন চরিত্র বিভিন্ন গল্প বিভিন্ন মজার ঘটনা এর সম্পর্কে বলতে গেলে এক বছর ধরে বলতে হবে বললেও শেষ হবে না কোনটা বলব কোনটা বলব না কোনটা ধরব কোনটা ছাড়ব এই পরিস্থিতিতে পৌঁছাতে হয় তাই রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের যে বিভিন্ন মজার ঘটনা সেগুলো বর্ণনা করতে গেলে আগেই তিনি একজন প্রকৃতিপ্রেমী ছিলেন প্রকৃতির থেকে যা কিছু তুলে নিয়েছেন যা কিছু আমাদের কাছে তুলে ধরেছেন যা চিরকাল স্বর্ণাক্ষরেই লেখা থাকবে তাই আমি বলব বিশিষ্ট কবি বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে চিরস্মরণীয় এবং চিরস্মরণীয় হয়ে থাকবেন চিরকাল এবং যুগ যুগ